আমার প্রিয় বই বলতে অনেক বই ই আমার প্রিয় উপন্যাস প্রিয় কবিতার বই আমার প্রিয় উপন্যাস বলতে আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার প্রিয় বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের আরণ্যক এবং আদর্শ হিন্দু হোটেল আমার খুবই প্রিয় একটি উপন্যাস প্রিয় দুটি উপন্যাস এবং জীবনানন্দ দাশের আমরা চারজন এবং মাল্যবান খুবই পছন্দের উপন্যাস আমার এবং কবিতার বই বলতে কবিতা আমি লিখতে পছন্দ করি সেক্ষেত্রে শক্তি চট্টোপাধ্যায়ের সেরা কবিতা এবং জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি মহাপৃথিবী বা তাঁর সেরা শ্রেষ্ঠ কবিতা সমগ্রর প্রত্যেকটি আমাকে খুব অনুপ্রাণিত করে লেখার জন্য এবং আমি সাধারণত বাংলা ভাষাতেই লিখি কারণ আমি বাংলা ভাষাতেই লিখতে পারি অন্য ভাষায় আমি খুব একটা পারদর্শী নই এবং বাংলা ভাষায় মধ্য দিয়েই আমি নিজের মনের ভাব প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি